আমি বিদ্যুতের লাইন সম্পর্কে সচেতন বিদ্যুতের লাইনে ভিজা হাতে না হাত দেওয়াই ভালো তাতে মানুষ শর্ট খেয়ে মারাও যেতে পারে আবার ঝড় বৃষ্টির সময় বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেওয়াই ভালো আর ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় সেগুলো আরদিং হয়ে শর্ট সার্কিট হয় ঘরের পাখা টিভি এই সমস্ত কিছু পুড়ে যায় বিদ্যুৎ বা বজ্র বিদ্যুৎতের সময় বৈদ্যুতিক খুঁটির নিচে না দাঁড়ানোই ভালো ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় সেইগুলো মানুষজন হাত দিলে শর্ট খেয়ে মারাও যেতে পারে তাই বিদ্যুতের আধিকারিকদের আমি বলবো যখন ঝড় বৃষ্টির সময় মেইন সুইচটা বন্ধ করে দেওয়াই ভালো সে তাহলে মানুষজনের কোনো বিপদ হয় না এর থেকে তারা রক্ষাও পেতে পারে